বাংলা ভাষা আর সাংস্কৃতিক ভাষা অনেকটাই একই কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে আমরা খুব ভালোবাসি আর সংস্কৃত ভাষাটা বাংলা ভাষার থেকেই উৎপত্তি হয়েছে বাংলা বইয়ে ব্যাকরণ পড়লে কিন্তু বাংলা ভাষা খুব ভালো লাগে বাংলা ভাষা খুব ভালোভাবে শেখা যায় ওই সংস্কৃত ভাষাটা ওই বাংলা ভাষা থেকে যেহেতু এসেছে তাই ওটাও খুব ভালোভাবে শেখা যায় সংস্কৃত ভাষাটা এটা নিয়ে খুব ভালো লাগে সংস্কৃত উচ্চারণও খুব ভালো